ভ্রমণের বিকল্পগুলিতে অভিগমন আমার জীবনযাত্রার মানকে ভীষণভাবে প্রভাবিত করে কারণ ভ্রমণ একটি খুব সুন্দর জিনিস যার ফলে আমরা আমাদের বিভিন্ন দুশ্চিন্তার থেকে দূরে থাকতে পারি এর ফলে আমাদের মানসিক চাপও কম হয় এই কারণে ভ্রমণ আমাদের জীবনে খুব গুরুত্বপূর্ণ পরিবহনের নতুন ধরন অনেক কিছুই বেরিয়েছে যেরকম নতুন ট্রেন পাওয়া যাচ্ছে হে যাতে করে কোনো রকম সময়ে খুব কম দিয়ে আমরা যে কোনো জায়গায় ভ্রমণ করতে যেতে পারি এছাড়াও এইসব জিনিসে ভ্রমণ করতে গেলে আমাদের খাদ্যের টাকা দিয়ে দিলে খাদ্যও সময় মতন চলে আসে এছাড়াও বিভিন্ন পর্যটকদের এর দর্শন করানোর জন্য ভ্রমণ জায়গা বিভিন্ন লোক উপস্তিত থাকে যাদেরকে টাকা দিয়ে আমরা সব ধরনের ভ্রমণ জায়গা খুব ভালোভাবে ঘুরতে পারি এবং তাদের সেই ভ্রমণ জায়গার সম্বন্ধে জানতে পারি